দশ থেকে দশ লাখের মধ্যে পাঁচটি সংখ্যা হলো এক লক্ষ বাইশ হাজার তিনশো বত্রিশ দু লক্ষ তেত্রিশ হাজার পাঁচশো বারো তিন লক্ষ ছাপ্পান্ন হাজার তিনশো তেত্রিশ চার লক্ষ বিরানব্বই হাজার দুশো তেরো নয় লক্ষ আটান্ন হাজার তিনশো তেরো